হুম হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ এটা আপনার কান্দি দেবী স্টোর মোরের এখানে হ্যাঁ আপনি আসুন না আমাদের দোকানে পুজো উপলক্ষে নতুনত্ব বিভিন্ন রকমের জিনিস এসছে আপনি যেরকম চান আপনি সেরকমই পাবেন কানের জিনিস বলেন গলার নেকলেস বলেন আপনি যেরকম যা নেবেন আপনি আসুন হ্যাঁ আপনি আসুন আপনি দেবী স্টোর মোড়ে আসুন এসে একবার আমাকে কল করে নেবেন তাহলে আমি আপনাকে বলে দেবো এই কোন দোকানটা আপনি আসুন কোনো অসুবিধে হবে না আপনার আপনি দেবি স্টোর মোড় আপনি টোটো ধরে চলে আসেন অসুবিধা নেই তো হুম হ্যাঁ ওইখানে নামবেন ওইখানে নামিয়ে আপনি আমাকে কল করবেন দেবী স্টোর মোড়ে একদম এসে আমি আপনাকে আমাকে কল করবেন আমি আপনাকে ঠিক বলে দেবো কোন জায়গাটাই ওইখানে সামনেই বেশি কিছু বেশি হাঁটতে হবে না হ্যাঁ হ্যাঁ ও দেবী স্টোরের মোড়ে নেমে আপনি দু তিনটার দোকানে পরে আমার আম আমাদের দোকানটা তো

হ্যাঁ অফার চলছে এখন পুজো উপলক্ষে আমাদের এখানে আপনি হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি যেরকম চান আপনার আপ আমি আপনাকে সেরকম দেওয়ারই চেষ্টা করবো আপনি আসুন দেখুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অবশ্যই লিস্ট করবো ম্যাডাম আপনি আগে আসুন হ্যাঁ হুম হুম ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ হুম হুম